বর্তমানে আমার প্রিয় আধ্যত্মিক শিক্ষক বলতে আমি সবারই পরিচিত রামদেব বাবাকেই বুঝি কারণ রামদেব বাবা আমার জীবনের অনেক পরিবর্তন এনেছে যেমন সেটা ভগবানের প্রতি ভালোবাসাই বলুন বা সেটা শরীরের দিক থেকে ভালো বলুন কারণ রামদেব বাবা আমাকে যেমনি এটা বুঝিয়েছে যে কীভাবে ভগবানকে বিশ্বাস করা উচিত কীভাবে ভগবানকে ভালোবাসা উচিত ভগবানকে কীরকমভাবে তুমি ডাকলে তার প্রতি যে ভালোবাসা সেটা তুমি অনুভব করতে পারবে সেইগুলো আমি রামদেব বাবার কাছে যথেষ্ট লাভ করতে পেরেছি তো রামদেব বাবা আমাকে এটা বুঝিয়েছে যে একটা মানুষকে কতটা ভালো হওয়া উচিত যার জন্যে মানুষ ভগবানের চরণে আসক্ত হতে পারে যাতে ভগবান তাকে কোনও কিছু বলতে না পারে তাই রামদেব বাবা আমার জীবনে অনেক বড় পরিবর্তন এনেছে এবং রামদেব বাবা একজন যোগব্যায়ামের গুরু তিনি আমার শরীরের দিক থেকেও অনেক পরিবর্তন ঘটিয়েছে যেমন হচ্ছে যে তিনি দেখিয়েছেন যে কীরকম কীরকম যোগব্যায়াম করলে মানুষের শরীর ঠিক থাকে শরীর কীভাবে ভালো থাকে কোন কোন খাবার খেলে শরীরে কোনও রোগ বাধা বিপত্তি যেন কোনও কিছু না হয় এইসব জিনিস আমি রামদেব বাবার কাছে জানতে পেরেছি তাই রামদেব বাবাকে আমি আমার আধ্যাত্মিক শিক্ষক হিসেবে আমি সবসময়ই মানি এবং এই রামদেব বাবার পরিচয় আমি সর্বপ্রথম জানতে পারি টেলিভিশনে টেলিভিশনে আস্থা চ্যানেল নামে একটি চ্যানেল আছে যে চ্যানেল থেকে আমি রামদেব বাবার সন্ধান পাই এবং ওখান থেকে আমি রামদেব বাবাকে প্রতিদিন দেখে দেখে আমি রামদেব বাবাকে অনুসরণ করে তার প্রতি আসক্ত হয়ে তার যা কিছুই কথা বলা সেগুলো আমি অনুসরণ করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি